হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সব শুনলাম আপনি এক কাজ করুন লোকাল থানায় গিয়ে একবার আসুন লোকাল থানাতে একবার আসুন এসে একটা কমপ্লেন লিখিয়ে যান লিখিয়ে যাওয়ার পরে আমি সেটা নিয়ে তদন্ত শুরু করবো এবং তদন্ত শুরু হওয়ার পরে আমি আপনাকে নিয়ে সেই জায়গায় গিয়ে দেখবো তা সেটা কবে এসেছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিকই আছে ডায়রি কপিটা নিয়ে আসবেন নিয়ে আসলে সেই অনুযায়ী আমি তদন্ত করে নেবো বুঝলেন আর যদি আপনার মনে হয় যে আপনি সে নম্বরটা আপনি আমাকে দেবেন তো সেই নম্বরটাও আপনি আমাকে দিয়ে দেবেন তাহলে সে নম্বর থেকে আমি মোটামোটি দেখে নেবো কত টাকা চাইছে ও তা ঠিক আছে আমি দেখে নিচ্ছি আর আপনি থানায় ওইটা নিয়ে আসুন আসলে তদন্ত শুরু করছি